আমি খোলা আকাশের নীচে একটি নতুন ছবি আঁকতে বসেছি এই ছবি আঁকার সময় আমি অনলাইন বা অফলাইন কোনো উৎস ব্যবহার করি নি আমি এই ছবিটি আঁকার জন্য চারপাশের প্রকৃতির উপর দৃষ্টি দিয়েছি যেমন গ্রাম্য পরিবেশে চারপাশের কাঁচা মাটির রাস্তা গাছপালা পশু পাখি ছোটো বাচ্চা ছেলেদের কোলাহল তাদের মাঠের খেলা গ্রামের পশু গবাদি পশুপাখির মাঠে বিচরন করা এই সমস্ত জিনিসগুলিকে আমি আমার ছবির মধ্যে বর্ণনা করেছি তাছাড়াও আকাশের তারা চারপাশের সুন্দর নদী কাঁচামাটির রাস্তা এগুলির মাধ্যমে আমি আমার ছবিটির মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছি